ভারতের শিক্ষা ব্যবস্থা মোটামুটি তার কারণ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম শিক্ষা পাওয়া যায় যার জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হয় কোথাও ডাক্তারি পড়া ভালো কোথাও আবার কম্পিউটারের শিক্ষা ভালো কোনো কোনো জায়গায় আবার ইউনিফরমালিনি ভারতের শিক্ষার প্রধান সমস্যা হল ভাষা কারণ উচ্চ শিক্ষা করতে হলে ইংরাজি দরকার বেশিরভাগ ছাত্ররা ইংরাজিতে সড়গড় নয় ইংরাজি ভাষাতে দক্ষ হতে গেলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এক সঙ্গে কাজ করতে হবে এবং সঠিক শিক্ষানীতি প্রণয়ন করতে হবে